ঐতিহাসিক যদি পথ বলি তো আমাদের গৌড়টা গৌড়টা বিরাট বড় এলাকা জুড়ে আছে তো সেটা জিনিসপত্র যেমন ঘরবাড়িগুলো তারপর সব দেখতে দেখতে আমাদের অনেকটা হাঁটতেও হয়েছিল আমরা এইখান থেকে গৌড়ে গিয়েছিলাম সেখান থেকে হাঁটা পথ কারণ ওইখানকার ভিতরে ভিতরে গিয়ে তো গাড়ি তো নিয়ে যাওয়া যাবে না তাই হেঁটে হেঁটে সব কিছু এক্সপ্লোর করতে হবে তো আমরা আমরা হেঁটে গৌড়ে বল্লালবাটি হ্যাঁ তারপর গৌড়ের পাশে যে পুরনো বন্দর ছিল নদীর বন্দর সেটা দেখেছি তারপর সেখান থেকে গৌড়ের যে মিনারটা আছে হ্যাঁ সেখানকে সেখানে উঠেছি গৌড় আমাদের বা ভারতের প্রথম স্বাধীন একটা রাজ্য প্রথম একটা স্বাধীন রাজ্য শশাঙ্ক সেই গৌড়ে রাজত্ব করত তো সেই তাই ঐতিহাসিক দিক দিয়ে দেখতে গেলে গৌড়ে অনেক গুরুত্ব আছে এছাড়া গৌড়ের পাশেই হয় একটা রামকেলি বলে জায়গা আছে সেখানে রামকেলি মেলা হয় হ্যাঁ সেই জায়গাটাও আছে তারপর গৌড়ে আছে বড় সোনা মসজিদ তারপর সেখানে আছে এখন মসজিদটা ভেঙে গিয়েছে হ্যাঁ কিন্তু এখানে গুরুত্ব ঐতিহাসিক গুরুত্ব অনেক আছে রামকেলি মন্দিরে এখনও পুজো হয় প্রতি বছর হ্যাঁ আপনার দেখতে যাই তাই সেই পথটা হেঁটে আমরা অনেক কিছুই অনুভব করেছি সেই ওই সেই গুরুত্ব আছে হুম